হ্যাঁ আমার গ্রামে আমার আমার গ্রামে তীব্র জলের ঘাটতিতে খরা হয়েছিলো আমার গ্রামে বৃষ্টিপাতের অভাবে খরা সৃষ্টি হয় যার ফলে মারাত্মক জলের অভাব হয় এটা মারাত্মক হতে পারে আমাদের দেশে ফসল জন্মানো স্বাভাবিক সময় শস্য উপাদানের জন্যে প্রয়োজনীয়তা আদ্যতার যে পরিমাণ সেই আর্দ্রতার চেয়ে জমিতে কম আর্দ্রতা থাকলে সেই অবস্থাকে খরা বলা হয় খরার তীব্রতার ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফসল দশ থেকে সত্তর পারসেন্ট পর্যন্ত নষ্ট হয় খরার সময় খরা পীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে এবং সমস্ত কুঁয়া খাল বিল পুকুর নালা সব শুকিয়ে যাওয়ার অবস্থা থাকে শুকিয়ে সমস্ত কিছু শুকিয়ে যায় জলের অভাব ঘটে ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যায় এবং মাটির আর্দ্রতার ঘাটতি দেখা যায় খরা দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে যার মধ্যে রয়েছে পানীয় জলের অভাব এবং নিম্নমানের পানীয় জল বায়ুর গুণমান স্যান্টি স্যানিটেশান খাদ্য ও পুষ্টির ওপর প্রভাব আরো রোগ যেমন ওয়েট নাইল ভাইরাস তিল জলেতে মশার বংশ বৃদ্ধি করে খরা এমনই একটা জিনিস খরা যেখানে একবার হয়েছে বা খরা যেখানে হয় সেখানে মাঠগুলো ফেটে ফেটে চৌচিল্লা হয়ে যায় সেখানে মানুষের দুর্ভিক্ষ অবস্থা হয়ে পড়ে সেখানে মানুষের মানে জলের হাহাকার পড়ে চারিদিকে কোথায় কোথায় গেলে একটু জল পাওয়া যাবে একটু পানীয় জল পাওয়া যাবে সেই পানীয় জলের আশায় মানুষ মাইলের পর মাইল হেঁটে চলেছে শুধুমাত্র একটু পানীয় জল পাওয়ার জন্যে এমনকি যাদের যা যারা চাষবাস করে খায় তাদেরও মাথার মধ্যে ভীষণ একটা চিন্তা আসে এই খরা কবে যাবে যাবে এই খরার জন্যে কি আমরা আর কোনো দিনও ঘুরে দাঁড়াতে পারবো না এই খরা কি আমাদের জীবনকে কেড়ে নেবে এই খরা কেন হলো কিসের জন্যে এলো আমরা কি করেছি যার জন্য এই খরা এসেছে খরাটা এমন কোনো আমাদের হাত নয় খরাটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগ যদি সমসার সমন্ব সামান্য থাকে বা প্রাকৃতিক দুর্যোগ যদি সামঞ্জস্য থাকে তাহলে খরা সেখানে দেখা দেয় না যেমন আপনি যদি আপনি একটা আপনার আপনার বাড়ির আশেপাশে বা বড়ো বড়ো গাছপালা আছে সেই গাছগুলো আপনি কেটে দিচ্ছেন সেই গাছগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছেন তালে আমাদের এখানে অক্সিজেন কমে যাচ্ছে বায়ুমণ্ডলে হার কমে যাচ্ছে যার কারণে খরাটার সৃষ্টি হচ্ছে এবং খরাটা মা খরাটা হলো মানুষের জীবনটাকে শেষ করে দেয় সেই খরা যখন হয় মানুষ তখন শুধুমাত্র ওপরওয়ালাকে ভরসা করে থাকে যে কবে কখন এখানে একটু বৃষ্টি হবে যে বৃষ্টি হলে সেই বৃষ্টিতে আমরা নিজেদের প্রাণ বাঁচবে আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচবে আমাদের দুনিয়াটাকে মানে আমাদের এইখানে যে দুনি এ আছে সমাজ সমাজ সামাজিক ব্যবস্তা বা সমাজ আছে দুনিয়া আছে সেটা বাঁচবে আমরা এই সব সময় চিন্তা ভাবনাটাই করি যে আমাদের এই গ্রামে কোনো দিনের জন্যে যেন খরা না আসে খরা গ্রামকে এমনভাবে শেষ করে দেবে শুদু গ্রাম নয় গ্রামের বিভিন্ন মানুষকেও শেষ করে দেবে এমনকি ঘরে যেমন বয়স্ক মানুষরা থাকলে তারা জলের অভাবে জল না খেতে পেয়ে তারা এক সময় না এক সময় প্রাণ ত্যাগ করে ফেলবে এবং আমরা চাই কোনো দিন যেন আমাদের গ্রামে খরা খরা না আসে বা জলের ঘাটতি না হয় কিন্তু এখন যে অবস্থা তীব্র জলের ঘাটতি হচ্ছে গ্রামের জীবনকে প্রভাবিত করতে পাচ্ছে না জীবন জীবনকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই খরা আমরা চাই এই খরার হাত থেকে মুক্তি পেতে কোনো দিন কোনো গাছকে কাটবেন না গাছকে ভালো রাখুন সুস্থ রাখুন তাহলে দেখবেন খরার হাত থেকে অনেকটা মুক্তি পাবেন খরা হলে যে কতটা কষ্টদায়ক হয় সেটা আমাদের এই গ্রামে খরা হয়েছে আমরাই বুঝতে পারছি যে খরা যে কতটা কষ্ট আমাদের জীবনকে কতটা কষ্টের মুখোমুখি ফেলেছে আমরা জল খেতে পাই নি আমরা চান করতে পারি না কারণ তখন খাল বিল নদী সমস্ত কিছু শুকিয়ে গেছে মাঠগুলো ফেটে ফেটে চৌচিল্লা হয়ে গেছে খরা মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় যেমন বন্যা মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় খরাও তেমন মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় এইভাবে আমরা খরার সম্মুখীন হয়েছি এবং আমাদের গ্রামের জীবনকে এইভাবে প্রভাবিত করেছে একমাত্র খরা